হ্যাঁ মাছ ধরার সময় আমি কোনো কৌশল ব্যবহার করি যেমন পুকুরে মাছ ধরার সময় ওই মাছগুলোকে এক জায়গায় আনার জন্য ভাত বা কোনো খাবার দিই এবার দেওয়ার পরে ওগুলো কী করে খাওয়ার জন্য সবাই এক জায়গায় চলে আসে এক জায়গায় চলে আসলে এবার আমি ওটা জাল ফেললে মাছগুলোকে একসঙ্গে অনেকগুলো মাছকেই ধরা যায় আর ছিপ যদি বলেন ছিপ হলো ছিপ দিয়ে মাছ ধরার জন্য আমি আটা দিয়ে আটা মানে একটা আটার ছোটো একটা গুছি করে ওটাকে টোপ হিসেবে ব্যবহার করা হয় টোপ হিসেবে ব্যবহার করে ওটা থেকে তোলা হয় মাছ এইভাবে মাছ ধরার বড়দের থেকেও কিছু মানে অভিজ্ঞতা শিখেছি বা কৌশল যেটা বলতে পারো সেটা শিখেছি বড়রা দেখেছি এইভাবে এইভাবে মাছ ধরে সেইভাবে কিছু শেখা মানে শেখা আছে আর নদী বা সমুদ্র বলতে গেলে কী ওইভাবে ওইদিকে মাছ ধরতে যাওয়া হয় না ঠিক এই এই দিকেই ঠিক আছে ওই জন্য মাছ ধরার আগে আপনি মানে করতে হ্যাঁ এইভাবেই মাছ ধরতে পারি আর প্রতিদিন প্রতিদিন সমুদ্র বা নদীতে যাওয়া হয় না ঠিক মাঝে মধ্যে যাওয়া হয় এইভাবেই মাছ ধরার কৌশল যেটাকে বলে সেটা